বাঁকুড়া জেলাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি বড় বড় স্কুল কলেজ অনেক বিশ্ববিদ্যালয় আছে এবং প্রশিক্ষণ বৃত্তিমূলক প্রশিক্ষণগুলোও আছে এবং এখানে সরকারি বেসরকারি অনেক স্কুল কলেজ আছে সরকারিগুলোতে পড়তে গেলে কোনো খরচা লাগে না হ্যাঁ এবং কিন্তু বেসরকারিতে হলে একটু পড়াশুনা বাবদ খরচা একটু বেশি হয় এছাড়া এখানে হচ্ছে অনেক ধরনের যে বড় বড় কলেজ স্কুলগুলো আছে তার মধ্যে হচ্ছে মহিলা মহাবিদ্যাপীঠ তার পরে কলেজ আছে বড় আরিয়ান কলেজ অফ এডুকেশন আছে এখানে হচ্ছে খুব ভালোভাবে পড়াশুনো শেখানো হয় এবং অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম দু ধরনেরই স্কুল কলেজ আছে হ্যাঁ ইংলিশ মিডিয়ামের স্কুলগুলো অনেক অনেক উন্নত এবং অনেক উন্নত প্রযুক্তির সাথে শেখানো হয়